হ্যাঁ আমাদের এলাকার স্তানীয় আমাদের স্থানীয় এলাকার লোকগীত খুবই ভালো হয় স্কুল কলেজ সব জায়গাতেই আমাদের লোকগীত হয় কোনো একটা প্রোগামে পাড়ার প্রোগামে আমাদের সবার আগে লোকগীত গাওয়া হয় তারপর আমাদের এদিকটায় লোকগীত আর যেহেতু আমাদের এদিকটায় গ্রাম এলাকা তো সবাই লোকগীত শুনতেই বেশি ভালোবাসে তো আমারও খুব ভালো লাগে লোকগীত শু শুনতে লোকগীত শুনতে আমাদের স্কুলে কলেজে কলেজেও অনেক অনেক ধরনের হয় লোকগীত না নৃত্য তারপরে হচ্ছে গান বাউল গান তা ভাওয়াইয়া গান সব কিছুই হয় তো যেহেতু আমরা